হুম এখন বিভিন্ন ধরনের শিল্পের শিল্পের উন্নতি ঘটতে দেখা যাচ্ছে এরই এর মধ্যে একটা শিল্প হলো জুটশিল্প হ্যাঁ বিভিন্ন ধরনের জুট শিল্পের উৎপাদন ব্যা উৎপাদন মানুষকে বাড়াতে হবে এর জন্য চাই কর্মীদেরকে স ঠিকঠাকভাবে মাসিক অর্থ দিতে অর্থ দিতে হবে ফলে তার ফ এ অর্থ দিলে তারা ভালোভাবে কাজকর্ম করবে এবং তারা খুব সুন্দরভাবে এই শিল্প উৎপাদনে সাহায্য করবে এর ব্যবহার সচেত সচেতনতা বৃদ্ধি বৃদ্ধি ঘটবে এভাবে এই শিল্পের উন্নতি ঘটবে ধীরে ধীরে এই শিল্প বিকাশ লাভ করবে এবং চারিদিকে এই শিল্পের ব্যবহার ছড়িয়ে পড়বে